হ্যালো হ্যাঁ বলছি আপনার কি ষ্টেশনারী দোকান তাহলে আমার একটা হার লাগবে আর কানের দাম যেমন একটু ভালো হয় যেমন কালার টালার ভালো হয় কানের চুড়ি যেমন দামের দিবেন আর কি একশো দেড়শো যেমন যেন ভালো হয় আর আর কি কেন কালারটা যেন হুম আর আপনার কাছে কি সব কিছুই পাওয়া যায় চুড়ি ও কানের নূপুর পাওয়া যায় পায়ের তাহলে আমার মেয়ের জন্য নূপুর বলছিলাম কতো দাম আছে ও না না একটু ভালো দেখেই নিতে নেবো যখন একটু ভালো দেখেই নেবো যেন আর খারাপ যেমন না হয় ঠিক আছে ওগুলোই তাহলে নেবো কো কখন যেতে হবে বলুন আপনার দোকান কি সব সময় খোলা থাকে ও ঠিক আছে তাহলে বিকেলে যাচ্ছি হ্যাঁ চা পাঁচটার সময় হ্যাঁ তখনই দেখা হবে রাখছি হ্যাঁ আচ্ছা